ঝাড়গ্রাম জেলা হল ভারতের ঝাড়খণ্ড নামক রাজ্যে অবস্থিত জেলা এই জেলাটির অনেক উল্লেখযোগ্য স্থান রয়েছে যেমন জগন্নাথপুর মন্দির ঝাড়গ্রাম জেলার জগন্নাথপুর মন্দিরে একটি পুরাতত্ত্ব প্রসিদ্ধ স্থান এটি কিছু কলকাতাবাসী পুরোহিতদের দ্বারা বহুদিন ধরে ধার্মিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় মন্দিরে উপস্থিতি বিভিন্ন সাধারণ মানুষজন আসে এবং বিভিন্ন সময় পালন করে ধার্মিক রীতিনীতি মেনে এছাড়াও রয়েছে পারশনাথ জগন্নাথ মন্দির ঝাড়গ্রাম জেলার গিরিডিহু প্রদেশে পারশনাথ জগন্নাথ মন্দিরটি অবস্থিত এটি শ্রী পারশনাথ জনার্দন মন্দির হিসাবেও পরিচিত এই মন্দিরের উদ্যান পথে সৌরপুণ্য শিলালিপিসহ একটি পারশনাথ প্রতিমা রয়েছে যা সাধারণত জৈন পূজার জন্যই ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও রাজমহল রয়েছে ঝাড়গ্রাম জেলার একটি ঐতিহাসিক গৃহের মতো এটি সাধারণত মনসা রায়ের রাজবাড়ি হিসাবে ব্যবহৃত হয় এই স্থানটি মুখোশের মাধ্যমে অনেক সুন্দর বাঙালি স্থাপত্যের চিত্র দেখা যায় রাজমহলে আজকাল ঝাড়গ্রাম জেলা পরিষদের কার্যালয় স্থাপিত রয়েছে এছাড়াও রয়েছে বনবিহার ঝাড়গ্রাম জেলার ধানবাদ ব্লকে অবস্থিত বনবিহার প্রশান্ত বান্ধবাসের একটি বৌদ্ধ মন্দির এটি মন্দিরটি অবশ্যই দর্শনীয় কারণ এটি প্রাচীনকালের ঐতিহাসিক মটোবিহারের স্মৃতিটি সংরক্ষণ করে রাখা আছে মন্দিরে রয়েছে বিভিন্ন শিলালিপি ও প্রতিমা এগুলি তো মাত্র কয়েকটি উদাহরণ এছাড়াও ঝাড়গ্রাম জেলা বিভিন্ন দিকে বিভিন্নভাবে অনেক সমৃদ্ধ বিভিন্ন মন্দির রয়েছে দুর্গ রয়েছে এছাড়া জাদুঘর রয়েছে এছাড়া নানা প্রাকৃতিক সৌন্দর্য পরিবেষ্টিত ঘেরা একটি জেলা এছাড়াও ঝাড়গ্রামে রয়েছে জুলজিক্যাল পার্ক যেখানে প্রতিদিন সাধারণ মানুষজন তাদের পরিবারের সমস্ত মানুষজন নিয়ে পৌঁছায় এবং বিভিন্ন সময় কাটিয়ে থাকে এছাড়াও কোদোপাল অ্যাগ্রো ট্যুরিজম পার্ক ও হাতিবাড়িটিও বিখ্যাত এখানে এসব জায়গায় মানুষ অবসর সময় কাটানোর জন্যই বেশিরভাগ যায় এবং কিছু কিছু জেলায় জায়গায় যেমন প্রবেশ করার জন্য অনুমতির প্রয়োজন হয় আবার কিছু কিছু জায়গায় অনুমতির জন্য অনুমতির প্রয়োজন নেই এই সব জেলা আমাদের জেলাটি খুবইভাবে সমৃদ্ধ